আমি গতকাল বিএন ঘাটী থেকে একটি কুর্তি কিনেছিলাম সেই কুর্তিটির রং খুবই সুন্দর সেটি আমার খুব পছন্দের রং সেই কুর্তির কাপড়টি খুব ভালো পরে প্রচণ্ড আরাম আর সেই কুর্তিটির যা দাম নিয়েছে সেদিক থেকে তার গুণগত মান অনেক উন্নত